হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো

হ্যাঁ আগের থেকে তো একটু এখন টাফ হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারছ হ্যাঁ হ্যাঁ ওই টাইমটাই তো

হ্যাঁ অসুবিধা কিছু নাই তো অসুবিধা কী আছে আবার ও ওটা আমিও আমিও আবার ভর্তি হবো ওই কলেজেই হচ্ছে তোমার ওপেন থেকে দেখি ওপেনে ওখানে যদি কোনো ইয়া থাকে ওপেন থেকে ভর্তি হবো হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ আমাদের রেজাল্ট তো আমারও রেজাল্ট মানে দেখো ডিগ্রীর রেজাল্ট সব কলেজেই মানে আমাদের ওই সারদামণি কলেজেও সব কলেজেই এমনি ডিগ্রীর রেজাল্ট আসতে একটু সময় লাগে ঠিক আছে তোমাদের কি এখনও রেজাল্ট দেয় নি না কি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

ও ওইটাই তো সমস্যা হচ্ছে ঠিক আছে ওই ও অনার্স কিসে করছো তুমি অনার্স অসুবিধা কিছু না হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম আমিও ওখান থেকেই করবো ভাবছি তোমার এম এ এ এম এস সি এগুলো শুরু করবো ভাবছি দেখি কোনটা কী করা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা সেইটাই

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ